ছবি আঁকার জন্য আমাদের দরকার সব থেকে প্রথমে একটি ভালো কাগজের তারপর পেনসিল রবার এবং রং রঙের জন্য আমি ব্যক্তিগতভাবে ক্যামেলের রং ব্যবহার করাই পছন্দ করে থাকি এবং সেটা আমি কিনি আমাদেরই পাড়ার একটি দোকান থেকে আর দিন দিন যেভাবে সব কিছু জিনিসের দাম বেড়েই চলেছে সেরকম আর্টের জিনিসপত্রের দামও প্রচণ্ড ব্যয়বহুল হয়ে যাচ্ছে